হ্যাঁ নমস্কার আমি রূপালি দিদি বলছি হুম বলছিলাম যে আগের বারে লাইব্রেরিতে গিয়েছিলাম না বইটা পড়ার জন্য আমি ওই বইগুলো সংগ্রহ করতে চাই কারণ আমি বই পড়তে ভীষণ ভালোবাসি আমি প্রকৃতিকে ভীষণ ভালোবাসি সেই জন্য আমি বইগুলো সংগ্রহ করে নিজের কাছে রাখতে চাই বইগুলো তো আপনার কাছে কি ওই বইগুলো ওই লাইব্রেরিতে পাওয়া যাবে আপনি কি দিতে পারবেন আচ্ছা পথের পাঁচালী বইটাও আমি একবার পড়েছিলাম আমাকে ভীষণ ভালো লেগেছিল করেছিল বাচ্চাদেরকেও আমি পড়িয়েছিলাম পথের পাঁচালী বইয়ের ওই যে ভাই বোনের ভালোবাসা ওইটা খুব মুগ্ধকর করেছিল আমাকে খুব ভালো লেগেছিল বইটা আর আমাদের এখান হ্যাঁ বলুন আমাদের এখান থেকে আপনাদের লাইব্রেরি তো অনেকটা দূরে আমাদের এখানে বাস ট্রামে যাতায়াত খুবই কম থাকে সেই কারণের জন্য আমরা তো যেতেও পারি না আমাদের অনেকটা সময় লেগে যায় প্রায় সেই কারণে আমি তো দাঁড়িয়েই থাকি না একটু যেতে দেরি হবে বইটা কি দেওয়া সম্ভব তাহলে কী বারে যাব একটু যদি বলেন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা না প্রথম বারে তো আমি গিয়েছিলাম সেই বইটা আমার কাছ থেকে আমার বন্ধুরা নিয়ে চলে যায় বলে বইটা কী সুন্দর পড়তে তার ভিতরে দারুণ লাগে বইটা পড়তে তারা সবাই মিলে একসাথে বসে বইটা পড়ছিল সেই নিয়ে আবার পাশের জনকে দিয়ে যায় এই করে করে অনেকটা টাইম নষ্ট হয়েছে আমি তো বুঝতে পারছি না ঠিক সময়ের মধ্যে বইটা লাইব্রেরিতে যদি না পৌঁছতে পারি তাহলে টাকাটা আমার কেটে নেওয়া হবে আচ্ছা

হুম হুম

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি এবারে যে ডেটেই বইটা নিয়ে যাব আপনার লাইব্রেরি থেকে সংগ্রহ করব বইটি সেই ডেটেতেই কিন্তু আমি ওই বইটি দেবো হুম তাহলে আমি সোমবার দিন যাই আপনার কাছে বইটি নিয়ে আসি নিয়ে এসে পড়ি আমাকে বই পড়তে ভীষণ ভালো লাগে ঠিক আছে রাখি তাহলে আজকে হ্যাঁ হ্যাঁ রাখি